আমি আমার এলাকায় যে সব মাছ ধরি সেই মাছগুলি হলো বিশেষ করে রুই মাছ মৃগেল মাছ আর আমি সব থেকে বেশি পছন্দ করি রুই মাছটি রুই মাছটি খেতে যেমন স্বাদ এবং আমাদের যে পুকুরে মাছ আছে সেই মাছটি আকারেও বড়ো এক থেকে দুকিলো ওজনের মাছ এবং সেই মাছের দাম মোটামুটি ভাবে দুশো টাকা কিলো হিসেবে বিক্রি হয় তাই এই মাছ টি রুই মাছ টি এবং বাজারেও সব থেকে বেশি পছন্দ করে সবজন